এখন যেসব খবর প্রচার হয় অধিকাংশ খবরেই একটিু রঙ মেশানো একটু বেশি করে দেখানো ম্যাখানো হয় যাতে মানুষ এই পেপারগুনো কেনে কোম্পানিগুনো যাতে অনেক টাকা লাভ হয় ওই জন্য আমি আগে খবরের কাগজ পড়তাম একদম যে পড়তাম না সেরকম নয় ছোটোবেলা থেকে খবরের কাগজ পড়তাম খেলাধুলা খবর দেশ বিদেশের খবর নানান রকমের খবরাখবর নিতাম এখন কি খবরের কাগজ পড়ি না টিভিতে মাঝে মাঝে খবর শুনি বি দেশের বিভিন্ন দেশের খবর রাজ্যের খবর এগুলো শুনি এই জন্যে আমার ভালো লাগে তবেও খবরের কাগজ আর পড়ি না